পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনেরই শিল্প রয়েছে যেমন কুটির শিল্প ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প নানারকম শিল্প ছোটবেলা থেকে বইতেও পড়েছি তারপর হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা বাঁশবেড়িয়া হুগলি নদীর ধারেই থাকি সেখানে যেমন আছে পাট শিল্প এই নানারকম শিল্প গড়ে উঠেছে তাছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নানারকম জেলা মানে বিভিন্ন জেলায় নানারকম শিল্পই গড়ে উঠেছে যেমন মৎশিল মৎস্য শিল্পও আছে চাম চামড়ার শিল্প আছে নানারকম শিল্প আছে হুম কিন্তু আমাদের চোখের দেখা আমাদের বাঁশবেড়িয়ার পাট শিল্প আমাদের বাড়ির সামনেই আমরা সেটা দেখেছি নিজের চোখে সেই পাট দিয়ে নানা রকমের চট ব্যাগ এসব তৈরি হয় এই বাঁশবেড়িয়ার হুগলিতে সেই চট ব্যাগগুলো আবার বাইরের দেশেও রপ মানে বিদেশে ইয়ে করা হয় রপ্তানি করা হয় পাট দিয়ে নানারকমই জিনিস হয় তাছাড়াও বিড়ি শিল্প প্লাস্টিক শিল্প ছোট খাটো বাড়িতে বসে নানারকম শিল্প আছে যেগুলো কিছু ছোট খাটো মানে কিছু অল্প লোক নিয়ে ওগুলো তৈরি করা হয় আর ঐতিহ্যের সাম সাময়িক শিল্পের দৃশ্য প্রদর্শন করে সেগুলো বিভিন্ন তারিখ এবং সময়ে ওগুলো প্রদর্শন করা হয়